হ্যাঁ নমস্কার দাদা আপনি কি মিয়ো আমোরে মোবাইল সেন্টার থেকে বলছেন বলছি আমি দশ হাজার টাকার দামের আমি একটি ভালো মোবাইল কিনতে চাই তো কি কিরকম মোবাইল হবে একটু বলবেন না একটু যদি বলেন তাহলে খুব ভালো হয় সময় বোধ মানে আমার যদি পছন্দ না হয় আপনি দশ হাজারের মধ্যেও বলুন আবার তার থেকে একটু উপরেও বলুন বলতে পারেন

হুম আচ্ছা ফ্রন্ট ক্যামেরাটা দুই মেগা পিক্সেল আচ্ছা তারপর বলুন

আচ্ছা এবার আপনি একটু বেশী দামেরও একটু মোবাইলটার ফিচারসগুলো বলবেন তাহলে আমার খুব বিচার করতে খুবই সুবিধা হবে

আচ্ছা হুম

আচ্ছা হুম

আচ্ছা

হ্যাঁ বলুন বলুন অসুবিধা নেই বলুন আচ্ছা

আচ্ছা হুম

হুম হুম আচ্ছা

আচ্ছা আমি তো সবই হ্যাঁ আচ্ছা আমি তো সবই বুঝলাম

আসলে আমার দশ হাজার আর আঠারো হাজারের মধ্যে এই দুটোর মধ্যে কোনোটাই ভালো লাগেনি আমার সব থেকে বেশী ভালো লেগেছে যেটা হল পনেরো হাজারের মধ্যে তার মধ্যে ফিচারসটাও বেশী আছে ক্যামেরাটাও একটু ভালো আছে আর আপনি তো বুঝতেই পাচ্ছেন যে এখনকার দিনে যে কেউ আর সেইরকম আর ফোন এলো বা ফোন গেল এইরকম সে কিছু দেখায় না

আচ্ছা হ্যাঁ আচ্ছা অনলাইনে যে পাঠাবো তার ডেলিভারি চার্জ কি একই থাকবে না একটু বেশী হবে

আমার হ্যাঁ আমার ঠিকানাটা একটু যদি লিখে রাখেন তাহলে খুবই ভালো হয় এই ঠিকানাতেই পাঠিয়ে দেবেন আমার ঠিকানা হচ্ছে বার্নপুর শান্তিনগর নেতাজী রোড নিয়ার নেহা স্টোর ল্যান্ডমার্ক ধন্যবাদ হ্যাঁ পিনকোড হচ্ছে হ্যাঁ পিনকোড সাত এক তিন তিন দুই পাঁচ